বাড়ির সংলগ্ন যেটুকু বাড়তি জমি আছে সেখানে কিছু গাছ আমরা লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি ধরুন তার ভেতরে পেঁপে গাছ আছে আম গাছ আছে আরও বাতাবি লেবুর গাছ আছে দেবদারু গাছ আছে এই যে গাছগুলো আছে এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন একটু কষ্ট করতে হয়েছিলো কিন্তু পরে পরে সব পরবর্তী সময় যখন গাছগুলো যখন বাড়ছে গাছগুলো যখন একটু সবুজ হচ্ছে সে যখন ভালো করে ডালপালা মেলছে তখন নিজের শৈশবটা মনে পড়ে যাচ্ছে আর কিছু আক্ষেপও হয় কিছু ভালোও লাগে